আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আগের বছরে পয়লা জানুয়ারি অনেক বন্ধু বান্ধবী ছিলাম আমাদের একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর জায়গাটা অনেক আনন্দ হয়েছে মজাও করেছি অনেক ছবিও তুলেছি আর কি একটা আমাদের অনেকই অনেকেই ছবি তুলেছি অনেক ছবি তোলা হয়েছে ওই ছবিগুলো দেখতে সবাই ভালোবাসত খুব বলত খুব সুন্দর হয়েছে খুব দারুণও হয়েছে

খুব সুন্দর হয়েছে খুব খুব দারুণও হয়েছে আমার একটা বান্ধবী ছিল তার নাম দীপা দাস সে মারা গিয়েছে খুব দুঃখের বিষয় খুব মারা গিয়েছে তার ছবিটা আমার কাছে এখনও আছে তার ছবিটা এখনও রাখব স্মৃতি হিসাবে আবার বিয়েবাড়ি ঘুরতে আমরা তো অনেক জায়গায় ঘুরতে গিয়ে ছবি তুলি যেমন বিয়েবাড়ি কোথাও ঘুরতে যাই ছবি অনেক তোলা হয় বিয়েবাড়ি গেলেও তুলি ঘুরতে গেলে তুলি একটু সেই যে একটু দারুণ সাজলেও তুলি ছবি আবার কোথাও ধরো একটু ধরো এখানে সেখানে কী বলব ধরো একটু বাইরে যাই বাইরে গেলেও সাজগোজ করি আমরা তখনও ছবি তুলি আমার ফোনে অনেক ছবিই আছে খুব দারুণ লাগে ছবিগুলো আর কি খুবই ভালো লাগে ছবি আর ছবিগুলোও দেখতে খুব সুন্দর লাগে ফোনটা যেরকম সুন্দর ছবিগুলোও সেরকম সুন্দর আর কি খুবই দারুণ লাগে